কোভিড নাইনটিন মহামারিটি পাশাপাশি ভ্রমণকারীদের মধ্যে চাহিদা হ্রাসের কারণে পর্যটন শিল্পে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে পর্যটন শিল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে কারণ বহু দেশ এবং বিস্তারকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি চালু করেছে বিভিন্ন দেশ এছাড়াও বিশ্ব পর্যটন সংস্থা অনুমান করেছেন যে দুহাজার কুড়ি সালে বিশ্বব্যাপী আন্তর্জাতিক পর্যটকদের আগমন অনেক শতাংশ কমে যেতে পারে যার ফলে অনেক পরিমান ডলারের লোকসান হতে পারে বিশ্বের অনেক শহরের পরিকল্পিত ভ্রমণের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে বিশ্ব জুড়ে অনেক পর্যটন আকর্ষণ যেমন জাদুঘর বিনোদন পার্ক এবং খেলাধুলার স্থানগুলি বন্ধ হয়েছে মহামারীর ফল স্বরূপ অনেক দেশ এবং অঞ্চলগুলি সর্বাধিক ক্ষতিগ্রস্থ অঞ্চলে নাগরিক বা সাম্প্রতিক ভ্রমণকারীদের জন্য পৃথকীকরণ প্রবেশ নিষেধাজ্ঞা অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্যান্য দেশ এবং অঞ্চলগুলি বৈষ্যিক বিধিনিষেধ আরোপ করেছে যা সমস্ত বিদেশিদের জন্য দেশ এবং অঞ্চলগুলিতে প্রযোজ্য অথবা তাদের নিজস্ব নাগরিকের বিদেশে ভ্রমণ প্রযোজ্য একসাথে সকল স্থানে ভ্রমণে আগ্রহ হ্রাস সহ এই গুলি যেসব অঞ্চলে ভ্রমণখাতে নীতিবাচক অর্থনৈতিক প্রভাব ফেলেছে